আমার ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেওয়ার একটা সুন্দর অভিজ্ঞতা হলো আমাদের এলাকায় সরস্বতী পুজোর সময় ছবি আঁকা প্রতিযোগিতা হচ্ছিলো সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম সকাল দশটা থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিলো আর সেখানে বলা হয়েছিলো প্রাকৃতিক দৃশ্য নিয়ে ছবি আঁকতে হবে তো আমি সেখানে ছবি আঁকি একটা সুন্দর প্রাকিতিক দৃশ্য আঁকি এবং সেটাকে সুন্দরভাবে রঙ করি রঙ করার পর আমাদের প্রতিযোগিতা শেষ হয়ে যায় প্রতিযোগিতা শেষ হওয়ার পর বিকেলবেলায় পুরষ্কার বিতরণ করা হয় তখনও আমি সেখানে উপস্থিত ছিলাম এবং সেই প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অধিকার করি এবং একটা সুন্দর পুরষ্কারও আমি সেখানে পাই এটাই আমার প্রতিযোগিতার একটা সুন্দর অভিজ্ঞতা